হ্যালো এটা কি ঈশা বিউটি পার্লারের ঈশাদি বলছেন আমি আপনার কাছে আমার হে চুলের স্পা করিয়েছিলাম তো সেই আমি সেই আমার নাম হচ্ছে স্নেহা পালিত হ্যাঁ তো আপনি যে চুলে আমায় যে স্পাটা করে দিয়েছিলেন না তো ওই স্পাটা করার পর থেকে আমার চুল আরও খুব মসৃণ হয়ে গিয়েছে চুলে আর কোন সমস্যা হয় না সেভাবে হ্যাঁ হ্যাঁ আপনি রঙ করে দিয়েছিলেন এবং সেই রঙটা এখনও অব্দি খুব ভালোভাবে আমার চুলে আছে ও আচ্ছা আসলে আমার এই আর আপনি আমার চুলটাও কেটেছিলেন মনে আছে তো ওই আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি তিনটে স্টেপে ইউ কেটেছিলাম হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে এবং কি আমার বন্ধু বান্ধবী আমার চুলের হেয়ার চুলের স্টাইলটা এত সুন্দর লাগছে যে আমি যখন পরবর্তীকালে আপনার কাছে যাব মানে আমি তো নিশ্চয়ই যাব তো ওরাও আমার সাথে যেতে চাইছে হ্যাঁ আমি তো জানি আমি ওই জন্য আপনার কাছে বারবার যাই আপনার পার্লারের খুব ভালো পরিষেবা দেওয়া হয় কোনো কু কু কথা বলা হয় না মানে কোনো বিরক্তি প্রকাশ করেন না আপনারা খুব ভালোভাবে আপনারা গ্রাহককে পরিষেবা দেন এই জন্য আমার খুব ভালো লেগেছে এবং সবথেকে বড় কথা যে শুধু গ্রাহক হলেই যে তাকে পরিষেবা দেওয়া যাবে সেটা নয় বন্ধুত্বপূর্ণ আপনারা আচরণও করেন হ্যাঁ নিশ্চই আসব আমি আসব আমার পরিবারের সকলকে নিয়ে আসব ধন্যবাদ